আমার বন্ধুবান্ধব সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম সাগর দেখতে তারপরে ভাবলাম নাহ চ সাগর দেখতে গেলে হবে সাগরে মাছ ধরতে হবে কী কীভাবে ধরা যায় সাগরে মাছ ভাবলাম সবাই মিলে কিন্তু সাগরে মাছ ধরার জন্য আমরা নৌকা নিলাম নৌকায় করে অনেক দূর গেলাম সাগরে গিয়ে সাগরে আমরা জাল পাতলাম জাল পেতে বিভিন্ন রকম মাছ আমরা ধরতে পারি বড়ো বড়ো ইলিশ মাছ আরো কত রকমের মাছ ধরে আমরা বাজারে নিয়ে যাই নিয়ে গিয়ে সেসব নিয়ে আমরা বাজারে বিক্রি করতে থাকি কারণ আমরা সাগরে মাছ বিক্রি করে তারপরে আমাদের সংসার চলে কারণ আমরা খুব গরিব মানুষ আমাদের সেভাবে খেতে পারি না এইসব সাগরে মাছ ধরে বড়ো বড়ো মাছ ধরে আমরা বিক্রি করি কারণ মাছ না ধরলে আমাদের পেটে ভাত যাবে না সেসব কষ্ট করে ধরে আমরা বিক্রি করতে হয় বাজারে আরও বিভিন্ন মাছ নিয়ে আমরা বাজারে নিয়ে যাই সেসব বিক্রি করি করে টাকা নিয়ে আমরা পেটের জ্বালা মেটাই কী করবো গরিব মানুষ যা হোক করে তো আমাদের কাটাতে হবে কিছু করার নেই মাছ বিক্রি করে আমরা সংসার চালাই বড়ো বড়ো সাগরে মাছ ধরতে কী কষ্ট মাছ সাগরের মাছ লাফিয়ে পালায় জাল ছিঁড়ে চলে যায় আবার কী করবো নতুন জাল নিয়ে এসে ফের সাগরে ফেললাম ফেলে আবার নৌকায় করে ঘুরে ফিরে সেসব নিয়ে সাগরে আবার মাছ ধরলাম ধরে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করলাম বিভিন্ন মানুষ মাছ কিনতে এসছে আসার পর বললাম মাছ কত দাম বললাম অনেক দাম মাছ এত বললাম সেসব নিতে চায় না কী করবো দাদা দাম কম করে নিয়ে সেসব মাছ বিক্রি করে আমাদের পেটে চালাই এটাই